দেখুন এই পেশাতে আমি আমার মনের শান্তি খুঁজে পাই হ্যাঁ আমি চাই আমার পরবর্তী প্রজন্মই পেশার সঙ্গে যুক্ত থাকুক এই পেশা না থাকলে যে কাজকর্মগুলো হয় পেশার জন্যই খেয়ে পরে বাঁচতে পারছে মাছ বিক্রি করলে অনেকটা টাকা আর এখন তো টাকা ছাড়া দুনিয়াতে কিছুই চলে না আমি চাইবো আমার পরবর্তী প্রজন্মই পেশার সঙ্গে যুক্ত থাকুক সত্যি পেশাটা খুব সুন্দর মনের শান্তি খুঁজে পাই